আমি ছোটোবেলায় বল খেলতে ভালোবাসতাম কিন্তু আমার বাবা মারা আমাকে বল কিনে দেয়নি কারণ আমরা অনেক ভাইবোন ছিলাম তাছাড়া আমরা খেলনা নষ্ট করে দিতাম তাই আমরা ছোটোবেলায় কাগজ দিয়ে দড়ি বেঁধে সেটা দিয়ে বল তৈরি করতাম আর আমরা খেলতাম